আমি মধ্যযুগের কিছু রাজাদের কাহিনি আমি পড়েছি তার মধ্যে যেমন হল জাহাঙ্গীর শাহ মহম্মদ বাবর সম্রাট হুমায়ূন সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীর সম্রাট শাহজাহান সম্রাট ঔরঙ্গজেব তারপরে দ্বিতীয় বাহাদুর শাহ তাদের মধ্যে আমার সবথেকে ভালো লাগে সম্রাট অশোকের নীতি কারণ যখন যুদ্ধর সময় অনেক মানুষ মারা গিয়েছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এইসবের জন্য তিনি পুরো যুদ্ধনীতিটাই বদলে দিয়েছিলেন বা তিনি যুদ্ধনীতিটাই ত্যাগ করেছিলেন ত্যাগ করার পরে তিনি আমাদের বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন এবং ওই বৌদ্ধধর্ম প্রচারের জন্য বিভিন্ন দেশে কিছু দূত পাঠিয়ে ছিলেন